আমাদের রাজ্যের সাংস্কৃতিক ঐতিহাসিক জিনিস জানার জন্য এখানে আমাদের কলকাতায় একটি মিউজিয়াম আছে যার নাম হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং এখানে গেলেই বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহাসিক জিনিস জানা যায়